হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ আমি বলছি বলুন আপনি কে বলছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ সে ঠিক আছে আপনি বলুন সমস্যা কিন্তু আমি আপনাকে দেখাতে হলে কিন্তু ওই আমার সদর হাসপাতালে আমাদের দেবেন মাহাতো সদর হাসপাতালে আমি বসি সেখানে আপনাকে আসতে হবে আচ্ছা আপনার কি সমস্যা হচ্ছে বলুন আচ্ছা তো আপনি এটা কতদিন আগে করিয়েছেন পরীক্ষাটা আচ্ছা তো এই সমস্যাটা আপনার কতদিন ধরে মানে বুকের বাঁ দিকে ব্যথা বলছেন এটা কতদিন ধরে আচ্ছা আপনি কি আপনি কি নিজে নিজে বুঝেছিলেন যে আপনার বাঁ দিকে কিছু মাংসপিণ্ডের মতো আপনি পাচ্ছেন বা অনুভব করছেন হ্যাঁ হ্যাঁ আমি এই স্ত্রীরোগ বিশেষজ্ঞদের মধ্যেই বলছি একজন তো হ্যাঁ আপনি পারলে একবার হাসপাতালে আসতেই পারেন আচ্ছা আপনার যখন মাসিক চলে আপ তখন কি আপনার বুকে ব্যাথাটা হয় না মানে তখন কি আরও বাড়ে ব্যথাটা না আচ্ছা মানে মাসিকের সাথে মানে মানে অন্য কোনও আর আপনি ইয়ে করতে পারছেন না মানে মাসিকের সময় বা অন্যান্য সময় একই রকম থাকছে আচ্ছা হ্যাঁ আমি তো এই হাসপাতালে সোম বুধ শুক্র বসি সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত আপনি এর মধ্যে যদি যেকোন একদিন আসতেই পারেন এই সময়ের মধ্যে তাহলে আমি আপনাকে একবার সামনাসামনি পরীক্ষা করবো এবং আপনাকে কিছু পরীক্ষার জন্য লিখেও দেবো সেগুলো আপনাকে হয়তো বুকের ছবি করাতে হতে পারে বুকের ছবির জন্য আপনাকে লিখে দেবো ও তারপর আমি আপনার ওষুধ টোষুধের ব্যাপারগুলো আলোচনা করবো তো আপনি আগে আপ না না আপনি কোথায় করিয়েছিলেন ছবিটা ঠিক আছে আপনি আপনি ওটা আনুন তারপরেও যদি ওটা দেখে আমার কিছু ঠিকঠাক মনে হয় তারপরে আমি তখন আপনাকে নতুনভাবেও দিতে পারি বা ওইটাতেও হতে পারে সেকম সমস্যা হবে না আপনি আসুন আপনার সমস্ত তথ্যের মানে যা যা জিনিসপত্র আছে আপনি যদি এর আগে কোন ওষুধ খেয়েছেন বা অন্য কোথাও দেখিয়েছেন সেইসব কাগজপত্র ছবি টবি নিয়ে আপনি আসুন আমার কাছে আচ্ছা ঠিক আছে রাখুন